আমার ইচ্ছা হলো স্কুটি কেনার এর জন্য আমি আমার থেকে ছোটো ছাত্র ছাত্রীদের শিক্ষাদান করি এবং শিক্ষিকার কাজ করি এই কা ইচ্ছার জন্য আমাকে আগ্রহী করে তুলেছে আমার মা বাবা এবং আমার পরিবারের বড়ো সদস্যরা এবং আমার শিক্ষক শিক্ষিকারাও এবং আমি যাদের শিক্ষাদান করি তাদের থেকেও আমি নানান বিভিন্ন বিষয়ের প্রতি শিক্ষা লাভ করে থাকি এবং অন্যান্য জিনিসের প্রতি আরও আগ্রহী হয়ে পড়ি এবং এর জন্য আমার বেশ কিছু আরো নতুন ইচ্ছার সঞ্চার ঘটে এবং এর ফলে আমি এগিয়েও চলি এবং আমার যে ছাত্র ছাত্রী আছে ওদের থেকে আমি নানান বিষয়ের প্রতি জ্ঞানও লাভ করি